হ্যাঁ বলুন ইলেকট্রিক দোকান না কাপড় দোকান আমাদের তো কাপড়ের ব্যবসাটা ছিলো ওই জায়গাটা ভালো না ওইখানে কাপড়ের ব্যবসাটা চলবে ভালো ওইখানে ব্যবসা করছি ব্যবসার তো অবস্থা খুব খারাপ গেলেই ফাঁসবেন আমি ভাবছি দোকান ফোকান তুলে দিয়ে চলে যাবো কোথাও বাইরে এইখানে দোকান চলবে না চেষ্টা বলতে আপনি কী কী ব্যবসা করবেন তাহলে আসতে পারেন অন্য জায়গায় এইখানে সামনা সামনি কোথাও নেই কিছুটা দূরে হাফ কিলোমিটার মত দূরে জায়গা আছে ওইখানে ফাঁকা মার্কেট আছে মার্কেট কমপ্লেক্স তাহলে বলুন ব্যবস্থা করতে পারি আচ্ছা ঠিক আছে আর ওই তো বললাম তো হাফ কিলোমিটার মত দূরে একটা ফাঁকা মার্কেট কমপ্লেক্স আছে ওখানে আপনি রুম নিতে পারেন ওখানে ভালোই হবে খারাপ হবে না ভাড়া না না ভাড়াই দিতে হবে ওখানে মার্কেট কমপ্লেক্সটা যেটা তৈরি হয়েছে ওটা নেওয়ার জন্য আপনাকে আগে অ্যাডভান্স দু লাখ দিতে হবে তারপরে মাসে মাসে ভাড়া এবার যেমন পড়বে ওই অ্যাডভান্স যে টাকাটা দেবেন ওটা মাসের ভাড়ার সাথে কাটিং হয়ে যাবে পরে অ্যাডভান্স দিতে বললাম দু লাখ টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে চেষ্টা করছি তার সাথে কথা বলবো আপনি আসুন তাহলে আচ্ছা আমার কন্ট্যাক্ট নাম্বার পাঠিয়ে দেবো আপনি একবার এসে দেখে যান না কেমন পজিশন তারপর না হয় বলবেন বাকি কথা ঠিক আছে আসুন সামনা সামনি কথা হবে ফাঁকা মাঠের মধ্যে মানে মেন রোডের ধারে কমপ্লেক্সটা রয়েছে কমপ্লেক্সটা নতুন তৈরি হয়েছে এখনো সব দোকান হয়নি কয়েকটা দোকান চালু হয়েছে এরকম ব্যাপার আর কি আপনি চাইলে রুম নিতে পারেন বড়ো রুম আছে পুরো রাস্তার ধারেই হবে না রাস্তার ধারে যে রুমটা রয়েছে তার ঠিক তার পুরো পাশেই যে রুমটা রয়েছে ওই রুমটা আপনার জন্য পাওয়া যাবে আর রাস্তার ধারে রুমগুলো সব বুকিং হয়ে গেছে আগেই

ঠিক আছে না না আশেপাশে আর সেরকম কোনো জায়গা নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি একবার আসুন কমপ্লেক্সটা দেখে যাবেন ঠিক আছে রাখুন